হ্যাঁ বলুন হ্যাঁ আপনি কেমন আছেন কাজ বলতে ওই তো আপনার দোকানেই তো করছিলাম দিয়ে ছুটিতে ছিলাম এখন বসে আছি ঘরে হ্যাঁ

হ্যাঁ কেন পারব না ভালো তো ওই জায়গাটায় তো সেরকম কোনো বড় কাপড়ের দোকান নেই তো ভালো করলে তো অবশ্যই ভালো হবে ঠিক আছে সমস্যা নেই করে দেবো তারপরে ওখানে জায়গাও ভালো আছে সেরকম এলাকাটাও ভালো আছে আর হচ্ছে যে কাপড় সেরকম ভালো খুব একটা নেই যদি করা হয় খুব ভালো হবে তো ভালো চলবে তাহলে তো আরও ভালো হবে সে সমস্যা হবে না দোকানের পাশে রুম নিয়ে নেব একটা কী আছে হ্যাঁ হ্যাঁ করে নিন আপনি কি জায়গা দেখে এসেছেন

সে তো অবশ্যই তো আর কেউ থাকবে কি নাকি আমাকে একাই সামলাতে হবে দোকানটা পুরোটা হ্যাঁ এবার যদি বলেন ছোটোখাটো করব তাহলে তো একজনেই সামলানো যাবে আর যদি ওইখানের মতোই বড় সড় করেন তাহলে তো দু তিনজন লাগবেই ও তাহলে আরও দেখছি দুতিনজনকে ঠিক আছে রুম তো ভাড়া নেওয়া হয়ে গেছে বলছেন মালটা নামানো হয়ে গেছে কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি দুটো বন্ধুকে নিয়ে চলে যাব হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে রাখছি